আগেকার মানুষ চলতি ভাষায় বাংলা ভাষা চলতি ভাষায় কথা বলত এখন তো সময়ের পরিবর্তন হচ্ছে ওই জন্য এখন মানুষ শুদ্ধ ভাষায় পরিবর্তন করে কথা বলে আমাদের বাংলা ভাষা শুনতেও খুব মিষ্টি লাগে এবং অন্যান্য ভাষার থেকে আমাদের বাংলা ভাষা খুব মিষ্টি যেমন আমাদের বাংলা ভাষার জাতীয় সঙ্গীত রচিত হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এর লেখা গান নাটক উপন্যাস কবিতা সাহিত্য যেগুলো অন্যান্য ভাষায় নেই সেগুলো আমাদের বাংলা ভাষায় আছে এবং সাংস্কৃতিকের সঙ্গেও বাংলা ভাষা সমানভাবে পারদর্শী অন্যান্য ভাষার থেকে আমাদের বাংলা ভাষা সবসময় উন্নত এখন বাংলা ভাষার পরিবর্তন সবসময় হতে থাকে